হ্যালো রাকেশ রাকেশদা নদীয়া থেকে বলছি উৎপল বলছি বলছি কালী পুজোর কিছু জিনিস মাল আনতে হবে তো ও একদম একদম শোনো তো লেখো ফাঁকা আছো না শোনো কালী পুজোয় তিনটে স্টল লাগাবো বুঝলে নদীয়ার কালী পুজোয় তিনটে স্টল লাগাবো তোমার তিনটে স্টলের মালগুলো তোমাকে এনে দিতে হবে একটা তোমার ঐ সেই এগরোল টেগরোলের একটা স্টল বানাবো বুঝলে ওইটাই তোমার দুদিনের কালী পুজোয় তুমি পাঁচশোটা মতন ডিম এনে দিতেই হবে ক টাকা লাগবে সেটা তুমি দেখো এইটা লেখো আর একটা তোমার একটা তোমার বাচ্চার খেলনার একটা স্টল বানাবো বুঝলে তো খেলনাগুলোও তো তোমাকে এনে দিতে হবে মাল এক গাড়ির মধ্যেই সব এঁটে যাবে তুমি ঠিকঠাক করে যদি আনতে পারো তো ওটা তোমার বল্লমপুর থেকে আসবে তো তুমি ওইখান থেকে এনে দেবে মালটা কত নাও তুমি বলো বল্লমপুর থেকে কত নেবে অত চেলে দিও না হ্যাঁ তো দু হাজার টাকা নেবে আর কি বলবো বলো ঠিক আছে নাও দু হাজার টাকায় করাও বুঝলে অত হাঁ তো ঠিক আছে তাহলে আসার সময় মাঝে তোমাকে আর একটুকু জায়গায় দাঁড়াতে হবে এক জায়গায় একটুকু ত্রিপল নেবে জলটল পড়লে ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে ওইটাও তাহলে চাপিয়ে নেবে হ্যাঁ ঠিক আছে একুশশোই দেবো আর কি করা যাবে তুমি যখন বলছো তো আর মালগুলো প্যাক করে এনে দেবে দেখো আমি তোমাকে মালগুলোর অর্ডার দিয়ে দিলাম তুমি তাহলে ওগুলো কি করে আনবে সেটা তোমার ব্যাপার তোমার যদি লেবার থাকে তো তাহলে দেখো হ্যাঁ পেড করা আছে আর কি বলছি তুমি চেষ্টা করবে আজকেই ঢোকাতে পারবে ঠিক আছে কোনো ব্যাপার নয় তুমি চেষ্টা করো আজকের মধ্যেই আনার কেননা কালকের থেকে তোমার ভিড় হতে শুরু করে দেবে হ্যাঁ ঠিক আছে আর যে তোমার ওই এগরোল ঠেলায় যে ডিমগুলো করবে একটা ডিমও ফাটিয়ো না বুঝলে না ঠিক আছে ওকে তাহলে হ্যাঁ একুশশো একুশশো টাকা থাকলো তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি পয়সা রেডি রাখছি তুমি আসো হ্যাঁ ওকে ওকে আসো